ছবি আঁকতে ভালোবাসেন না এমন কেউ কি আছেন নেই ছোটো বাচ্চা থেকে শুরু করে শেষ বয়সের মানুষকেও ছবি আঁকতে পছন্দ করে বিভিন্ন রং বেরংয়ের পেনসিল নিয়ে ছবি আঁকেন যাঁরা ছবি আঁকতে ভালোবাসেন কিন্তু কিছু ভুল করে ফেলেছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন করণীয় কাজ রয়েছে প্রধানত শিশুরাই ছবি আঁকতে যেয়ে ভুল করে থাকে যেমন বিভিন্ন সিসের পেনসিল এই মাপগুলি নষ্ট করে ফেলেন ইরেজার হারিয়ে ফেলেন ব্লেড নষ্ট করেন শার্পনার নষ্ট করেন ছবি আঁকার কাগজগুলি ছিঁড়ে ফেলেন এবং জামিতি বক্সগুলো হারিয়ে ফেলেন একটা শিশুকে ছবি আঁকতে গেলে সর্বপ্রথম তার মনের দিক থেকে বিকাশ ঘটাতে হবে তারা যখন মন থেকে বিকাশ ঘটাতে পারবে তখন নিজের ভাবনা থেকেই তারা নিজের মনের ভেতর যেই দৃশ্যটি ফুটে ফুটিয়ে তুলতে চান সেইটিই ফুটিয়ে তুলতে পারবেন একটি শিশু যখন একটি শিশু যখন ধীরে ধীরে বড় হতে থাকে তার শিল্পচর্চা ও শিল্পভাবনার ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানিকভাবে বিভিন্ন কঠোর পরিশ্রমের মাধ্য দিয়ে একজন শিল্পী হয়ে ওঠে এই কঠোর পরিশ্রম না করলে কেউই কোনোদিন শিল্পী হয়ে উঠতে পারবে না তাই একজন প্রকৃত শিল্পী বা আর্টিস্ট হতে গেলে একজন শিশুকে কঠোর পরিশ্রর পরিশ্রম ও দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়ে শিল্পী হয়ে উঠতে হবে